আমি অনলাইনে একটি খুব কম টাকায় গ্যাসের ওভেন বুক করেছিলাম কারণ সেটা দোকানে কিনলে অনেক দাম দেখাচ্ছিল অনলাইনে এত কম দামে দেখে আমি প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম যে এত কম টাকায় হয়তো জিনিসটা ভালো আসবে না আমি বললাম যে যা হবে হবে দিয়েই দিই অর্ডার দিয়ে আমি অনলাইনে প্রেস্টিজ কোম্পানির গ্যাসটি অর্ডার দিয়েছিলাম গ্যাসটা অর্ডার দেওয়ার পর যে এত সুন্দর আসবে সেটা আমি ভাবতে পারিনি এত কম টাকায় এত ভালো জিনিস আমি কখনও আশা করিনি কারণ যেমন আমি তিনটে ওভেন চেয়েছিলাম তিনটে ওভেন ছিল এবং ওপরটা কাচের মতন সাদা একটা ফাইবার দেওয়া ছিল ভেতরে ফুলের মতন রঙিন ফুল ছিল যেরকম কালার চেয়েছিলাম সেরকমই তিনটে নল ছিল তিনটে নলই ছিল বন্ধ অন অফের আলাদা সুইচ ছিল ওর সঙ্গে আবার একটা জামা এবং লাইটার ফ্রিয়ে দিয়েছিল তার সঙ্গে একটা স্কচবাইট ফ্রিয়ে দিয়েছিল আমি আশা করিনি জিনিসটা যে এত কম টাকায় এত সুন্দর হবে বলে